আমরা যেহেতু বাঙালি তাই আমরা বাংলা বলতে বেশি ভালোবাসি আমাদের বাড়িতে আমার মা বাবা এবং বাকি ভাই বোন যারা আছে তারা আমার সঙ্গে বাংলাতে কথা বলে আমাকে মা ছোটবেলায় বাংলা অ আ ক খ বর্ণপরিচয় এসব পড়িয়েছে তারপর যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে যাই সেখানে ম্যাম স্যার সবাই আমাকে বাংলা ছড়া বাংলা বই এসব পড়িয়েছে তারপর যখন আমি আরেকটু বড়ো হই তখন আমি উচ্চপ্রাথমিক বিদ্যালয়ে যাই সেখানে আমি বাংলা নিয়ে পড়াশুনো করি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কাজী নজরুল ইসলামের লেখা বাংলা গল্প এ সবকিছুই পড়ি আরো বিভিন্ন ছড়া পড়ি বিভিন্ন নাটক পড়ি সেখানে তাই আমার বাংলাটা খুব ভালোই লাগে বেশ বাংলা পড়তে এবং লিখতে দুটোই ভাল লাগে আর যখন আমি নিজের বন্ধুদের সঙ্গে কথা বলি তখন তাদের সঙ্গে বাংলাতেই কথা বলি আর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গেও বাংলাতেই কথা বলি যখন আমি বাড়ি থেকে ঘুরতে বের হই তখন নানান ধরনের পোস্টারে বাংলা লেখা দেখতে পাই তখন সেগুলো আমি পড়ি এবং আমার খুব ভালো লাগে যখন বাড়িতে টিভি দেখি তখন বাংলা নাটক দেখি বাংলা গান দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন ধরনের খবর দেখি বাংলাতে আমাদের বাড়িতে যে পেপারটা আসে সেটাও বাংলাতেই আসে তাই আমি সেই পেপারটাও পড়ি বাংলাতে এভাবে বাংলাকে আস্তে আস্তে ভালো লাগে ভালোবাসতে শিখি তাই বাংলাটা খুব ভালোই লাগে